পরিবহন এবং ভ্রমণের অভিগমন আমার জীবনযাত্রার মানকে প্রভাবিত করেছে পরিবহনের পরে আমার ভৌগোলিক এলাকা এবং ভৌগোলিক অঞ্চলগুলি সম্পর্কে যেই পাঠ্য বিষয়ের ধারণা ছিল সেই ধারণা থেকে বেরিয়ে প্র্যাকটিক্যালি সেগুলো ভাবতে শিখেছি এবং ভৌগোলিক অবস্থানগুলি পাঠ্য বিষয় থেকে বেরিয়ে সেই অবস্থানগুলির কথা খুব ভালোভাবে পরিলক্ষিত করতে পেরেছি যেমন কোনো একটি জায়গার উত্তরে এবং দক্ষিণে কোন জায়গা অবস্থিত এবং কোন জায়গাটি পূর্ব পশ্চিমে বা পূর্বে বা পশ্চিমে বা উত্তর পূর্ব কোন দিকে সেই অবস্থান সেটি খুব ভালোভাবে ভ্রমণের পর অভিজ্ঞতা হয়েছে ভ্রমণের আগে সেই অভিজ্ঞতা খুবই স্বল্প মাত্রায় ছিল